কারণ আমার পাখি দেখার এক্সপিরিয়েন্সটা বলতে গেলে কোথা থেকে আমি খুব ছোটোবেলা থেকেই গ্রামে থাকতাম মানুষও হয়েছি শুধু ইদানিং বড়ো ক্লাসে ওঠার পরেই যা শহরে এসেছি কারণ আমি গ্রামে অনেক পাখি পশু পাখি দেখেছি তো সেখান থেকেই আমি মনে করেছিলাম তো একবার স্কুল থেকে আমরা বান্ধবীরা হিসেব বান্ধবীরা ঠিক করলাম যা আমরা যেখানে অনেক পাখি আছে সে অঞ্চলের দিকে ঘুরতে যাবো কিংবা সেই জায়গায় যাবো ঘুরতে ট্যুর টাইপের করব তো সবাই রাজিও হলো কারণ ওরা আমার কথা ফেলে না তো আমরা রাজিও হয়েছিলাম সবাই যে যার মতো বেডিংপত্র নিলাম নিয়ে গুছিয়েছিলাম তো আমরা গেছিলাম যাওয়ার পরে হ্যাঁ গিয়েছিলাম তো আমি অনেক সব পাখিই প্রায় মোটামুটি দেখে চিনতে পাচ্ছিলাম যে এটা এই পাখি ওটা ওই পাখি আমার সব থেকে কাছের যে বেস্ট ফ্রেন্ড তাকেও আমি বলছিলাম যে এটা এই পাখি এটা ওই পাখি ওটা ওই পাখি কিন্তু ও আমাকে বলতো যে তুই দেখবি তুই কিছু কিছু সময় এমন এমন জিনিস দেখবি যেগুলো তোর মনে পড়বে না কিংবা তুই সেগুলো দেখিস নি আমি ভাবছিলাম যে না এরকম কিছু হবে না কারণ গ্রাম অঞ্চলের দিকে তো সবই থাকে গ্রাম অঞ্চলের দিকে কী এমন বাদ যায় কিছুই বাদ যায় না সবই থাকে তাই ভেবেছিলাম তো হঠাৎ একটা পাখি দেখে পাখিটা আমি কখনও দেখিনি কিন্তু নামও জানি না হঠাৎ আমি বান্ধবীকে বলছি যে ওটা কী পাখি ও তখন বললো যে আমি পাখিটাকে চিনি না তুই তবু পশু পাখি চিনিস এত কটা পাখিটাকে দেখলি নাম টাম বলেছিস আমি একটাও চিনি না শুধু আমি বলছি তাহলে তুই কী করে বুঝতে পারিস যে এটা ওই পাখি ওটা ওই পশু ওটা ওই পাখি ওটা হ্যান ত্যান কী করে বুঝিস তা তখন বললো যে আমি আমি অ্যাপ ব্যবহার করি আবার যে তুই কেমন অ্যাপ ব্যবহার করিস তাহলে বল আমি তাহলে ওই পাখিটা এ করে অ্যাপ থেকে জেনে নিই তাহলে এটা কী জিনিস কী পাখি তাহলে আমারও তাহলে জানা হয়ে যাবে ও তখন বললো যে গুগলে যা গিয়ে পাখিটাকে একটা এ কর করে ওটাকে সার্চ কর পেলেও পেতে পারিস ওর গায়ের রঙ হিসেবে একটু সার্চ কর দেখবি পেয়ে যাবি তো আমি ওর কথা মানি শুনি তেমনই ওর কথা শুনে আমি অ্যাপটায় গিয়েছিলাম গিয়ে পাখিটার রঙটা কীরকম বলবো হালকা ছাই ছাই কালারের টাইপের ছিলো ঠোঁট্টটা লম্বা ছিলো চোখগুলো একদম ছোটো ছোটো ছিলো আর পায়ের আঙুলগুলো বেশি এ না পাটা অনেক ছোটো ছিলো কিন্তু ডানাটা অনেক বড়ো ছিলো তো তেমনই আমি সেরকম হয়ে গা গায়ের রঙ মানে ওর যেভাবে যা আ চলা ফেরার ভঙ্গি তেমনই যেমনভাবে আমি ওকে দেখেছি তেমনভাবে আমি অ্যাপটাকে অ্যাপটাকে নিয়ে ব্যব অ্যাপটাতে ব্যবহার করিনি আমি কখনও তো আমি জানতাম না যে অ্যাপটা অ্যাপে এতো কিছু জানা যায় অ্যাপটা কখনও আমি ব্যবহার করিনি তো তাই জানা ছিল না কিন্তু আমার বান্ধবীও অ্যাপ ব্যবহার করে বেশিরভাগইও অ্যাপ ব্যবহার করে তো ওর কাছে যখন পরামর্শ নেওয়ার পরে ও যখন আমাকে ওই অ্যাপের বিষয়ে জানালো তখন আমি ওই অ্যাপে ওর এটা সার্চ করলাম সার্চ করার পরে দেখলাম যে পাখিটার নাম দোল দোলই না দোলোই না দোলোই না ওটা একটা কী পাখি বেশ সার্চ করছিলাম মনে পড়ছে না হ্যাঁ হ্যাঁ দোয়া দোয়ালিনী নাকি দোলই পাখি হ্যাঁ দোলই পাখি নামে ও দেখি না এসেছে পাখিটার নাম দোলই পাখি আমি বলছি দোলই পাখি এমন হয় তখনই দেখলাম যে হ্যাঁ ওটা দোলুই পাখি তো খুবই সুন্দর ছিলো পাখিটা আমার তো খুব ভালো লেগেছিল